আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে বই মেলা হস্ত শিল্পের গহনা এসব প্রদর্শনী উৎসব হয়ে থাকে সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসে তাদের নিজেদের যা যা ঐতিহ্য রয়েছে সেইগুলি সব প্রদর্শন করে একটি করে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং আঞ্চলিক মানুষ যেসব যারা জিনিস পত্র বানিয়ে এনেছে বা যারা বই লিখেছে তাদের বইপত্র পড়াশুনা করে কেনে আবার যারা কিছু বানিয়ে এনেছে তাদেরগুলো দেখে নিয়ে কেনাকাটা করে এরফলে শুধু যে সাংস্কৃতিক দিকটি প্রকাশ পাচ্ছে সেটি নয় এর মধ্যে দিয়ে মানুষের যে আয়ের উৎস সেটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে